হ্যাঁ ম্যাম বলুন

ম্যাম এখানে পনেরো বছর ধরে রথযাত্রা আমরা উদযাপন করছি হ্যাঁ ম্যাম হ্যাঁ হ্যাঁ ম্যাম হ্যাঁ ম্যাম বলতে পারব যিনি শুরু করেছিলেন তার নাম হচ্ছে রবীন্দ্র ভবন সরকার তিনি হচ্ছে এখানে রথযাত্রাটা এখানে শুরু করে ছোট করেই এতটা ভাবেওনি যে একদিন এরকম নাম টাম হয়ে যাবে উনি নর্মালি এটা ঠাকুরের আরাধনা করত ওনার জগন্নাথকে ভালো লাগত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম একদম একদম একদম ম্যাম ঠিক বলেছেন একদম একদম ম্যাম ম্যাম ম্যাম ম্যাম এটা এটা অগোনা ম্যাম এটা অগোনা মানে আমি মানে কী বলব আপনি এখানে যে এসেছেন আপনি বুঝতে পারছেন যে কত লোক হয়েছে বুঝতে পারছেন তো চারি হ্যাঁ হ্যাঁ ম্যাম এখানে স্পেশাল ভোগ হচ্ছে একদম গোবিন্দভোগ চালের খিচুড়ি আর পনির নাম করা ম্যাম আপনি যে এসেছেন আপনি খেয়ে যাবেন হুম হুম ম্যাম আমার নাম হচ্ছে তিথি তিথি বিশ্বাস ও ম্যাম বলুন হ্যাঁ ম্যাম হ্যাঁ ম্যাম এখানে একদম একদম ম্যাম অবশ্যই এখানে ও কে